আমার কাছে ইতিবাচক যে পণ্যটি হল ডাইনিং টেবিল ডাইনিং টেবিল থাকলে মানুষের কাজের অনেক সুবিধা হয় কারণ নীচে বসে খেলে অনেক মোছামুছি করতে হয় সেক্ষেত্রে ডাইনিং টেবিলের উপরে খেলে সহজেই একটুখানি জায়গাতে মোছা হয়ে যায় প্লাস যাদের পায়ের সমস্যা মানে নীচে বসে খেতে কষ্ট তাদের জন্য ডাইনিং টেবিল খুবই প্রয়োজন ডাইনিং টেবিলে খাবার খাওয়ার ফলে তাদের পায়ের ব্যথা যন্ত্রণা অনেক কমে যায় কারণ নীচে বসে খেতে হলে পায়ের অনেক সমস্যা হয় সেক্ষেত্রে পা মুড়ে খেতে বসতে গেলে খুবই কষ্টের হয় পায়ের যন্ত্রণা শুরু হয়ে যায় তো ডাইনিং টেবিলে যন্ত্রণা কোনো কিছু হয় না সোজা গিয়ে চেয়ারে বসে সুন্দরভাবে খাওয়া যায় তাছাড়াও নীচে বসে খাওয়ার ফলে খাবারের নানা রকম উচ্ছিষ্ট টুকরোগুলো চারিদিকে পড়ে যায় কিন্তু ডাইনিং টেবিলে খেলে সেখানের উচ্ছিষ্ট খাবারগুলো এক জায়গাতেই থাকে সেগুলো চারিদিক হয় না